হ্যাঁ হ্যাঁ হ্যালো কে বলছেন ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ কাকিমা বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আমিও আসলে এই দুদিন হলো বাড়িতে এলাম একটা কাজে মায়ের অ্যাকচুয়ালি শরীরটা খুব অসুস্থ হয়ে গিয়েছে সেইজন্য আমাকে বাধ্য হয়ে আসতেই হলো হ্যাঁ মা এখন আগের থেকে ভালো আছেন হঠাৎ করেই খুব জ্বর সর্দি কাশি হয়েছিল দিয়ে তো এখন মা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে মা হ্যাঁ হ্যাঁ পুজোর আগে তো যাব আমি এই কাল পরশু নাগাদই যাব ভাবছি হ্যাঁ হ্যাঁ কাকিমা বুঝেছি আমার আমার কত মাসের বাকি আছে যদি একটু বলেন আচ্ছা আচ্ছা আমাকে একটু তাহলে জানাবেন না মানে মোট কত টাকা লাগছে আর আসলে আমারও এখন ধরুন টিউশন যেগুলো পড়াই সেগুলোর টাকাগুলো আমি না নিজেও পাইনি মানে আমার হাতে নিজেরও টাকা নেই আমি বুঝতে পারছি আপনার অসুবিধাটা

হ্যাঁ হ্যাঁ বুঝেছি সে তো বুঝেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকিমা আর আমাকে মোটামোটি আর সাতদিন সময় দিন আমি চেষ্টা করছি কারণ এদিকের বুঝতেই পারছেন মায়েরও শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল আর টিউশনের বেতনগুলো এই তো এই মাসটা শেষ হলেই আমি পেয়ে যাব পুজোর তো এখনো মোটামোটি পনেরোদিন মতো দেরি আছে আমি আশা করছি পরের সপ্তাহে দিয়ে দিতে পারব না না না না ঠিক আছে হ্যাঁ আমিও বুঝতে পারছি ঠিক আছে আমি সামনে এই পরশু নাগাদ যাই দিয়ে আপনার সাথে সামনাসামনি হিসাবটা করে নেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকিমা রাখছি